পাখি দেখার সময় আমি যে পাখিগুলো দেখি তা অনেক ভাবে শনাক্ত করি যেমন কাক হল কালো রঙের পায়রার একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে ময়ূরের উজ্জ্বল ডানা রয়েছে পেখম রয়েছে চড়ুই পাখি ছোট অর্থাৎ বিভিন্ন পাখিদের বৈশিষ্ট্যকে দেখে আমি পাখিদেরকে শনাক্ত করি আমি কোনো ফিল্ড গাইড অ্যাপস বা অন্য কোনো পদ্ধতিকে ব্যবহার করি না আমি আমার অভিজ্ঞতা আমার নমুনা বা শনাক্তকরণ চেনার যে বৈশিষ্ট্য যেগুলো আমার মনে আছে সেগুলোকে দেখেই আমি ব্যবহার করি